হ্যালো হ্যাঁ তো গিয়েছিলেন মন্দিরে ওই তো ধীরধামটা ওই কালকে আপনি বললেন না যে ধীরধাম মন্দির যাবেন হ্যাঁ ভালো আছি শরীরটাই এখন একটু আধটু ঠিক আছে আর কি হ্যাঁ বলুন

আচ্ছা আচ্ছা তো আপনি একা গিয়েছিলেন ও আচ্ছা আপনার বাড়ির আচ্ছা আপনার বাড়ির ওখান থেকে কতো দূর আপনাদের বাড়ির থেকে আচ্ছা আচ্ছা ও ঠাকুর টাকুর

আচ্ছা আচ্ছা তাহলে ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা খুব ভালো কথা কোন ঠাকুরের কোন ঠাকুরের এটা আচ্ছা আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে গিয়ে একদিন ঘুরে আসবো ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হুম